পশ্চিম মেদিনীপুরের স্থানীয় চ্যানেলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হল জি নিউজ বা নিউজ এইটটিন বাংলা এছাড়াও ঘাটাল নিউজ এই মিডিয়াগুলোর মাধ্যমে আমরা প্রত্যন্ত গ্রামে কোথায় কী হচ্ছে সে সম্পর্কে যথেষ্ট খবর পেয়ে থাকি এছাড়াও তাদের যে খবরের কাগজ আছে তাতেও তারা তাদের খবরের জিনিসপত্র ছাপে স্থানীয় খবরের কাগজগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি সেই তথ্যগুলো কোথায় কোথায় ঝগড়াঝাটি হচ্ছে বা কোথায় বিভিন্ন ধরনের খবর সম্পর্কে আমরা ধারণা জন্মাতে পারি এছাড়াও মিডিয়াগুলোর মাধ্যমে আমাদের সকলেরই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন কারণ কোথায় কী ঘটছে আমরা মিডিয়াগুলোকে অনুসরণ না করলে জানতে পারব না তাই বাস্তব সম্পর্কে আমাদের ধারণা পাল্টে যাবে সেই সম্পর্কে আমাদের জ্ঞান আরোহণ করার জন্য বা খবর সম্পর্কে জানার জন্য আমাদের সকলেরই অবশ্যই গুরুত্বপূর্ণভাবে খবরের কাগজ পড়া উচিত এছাড়াও মিডিয়ার উপর নজর রাখা উচিত এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য তারা অনেক খবর ছাপে